পশ্চিম বর্ধমান জেলার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এখানে একটি বৃহত্তম সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ রয়েছে জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান ঐতিহাসিকগুলি রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় বাংলাভাষা ব্যবহৃত হয় বাংলা জনগোষ্ঠীর মাধ্যমে মানুষেরা কথা বলতেন এবং সাংস্কৃতিক ও সামাজিক কমিউনিকেশন করেন পশ্চিম বর্ধমান জেলায় বুদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম প্রচলিত রয়েছে অনেকেই বুদ্ধ ধর্মের অনুসরণ করেন এবং প্রচলিত ধর্মের আচরণ ও উৎসব অনুষ্ঠান অনুসরণ করেন সকলের ধর্মীয় মন্তব্য ও গুরুত্ব থাকে যা সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অংশ হিসেবে গণনা করা হয় একজন বিদেশীকে পশ্চিম বর্ধমান জেলায় সাংস্কৃতিক বর্ণনা হিসেবে বলা যেতে পারে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ কালবৈশাখীর মেলা দূর্গাপূজা দেওয়ালি অপচিত আচরণ আর উপহার দেওয়া নেওয়া আমাদের উৎসবের মূল আকর্ষণ বিভিন্ন যা লাইক গান নৃত্য শিল্পকলার উপর প্রদর্শন আমাদের সংস্কৃতির বিশেষ প্রভাব ফেলে